শহরাঞ্চলে অনেক বড় বড় হাসপাতাল নার্সিংহোম এছাড়াও অনেক ক্লিনিক ইত্যাদির মাধ্যমে মানুষে মানুষের কোনও অসুবিধে হয় না এই সমস্ত স্থান স্থানগুলি থেকে মানুষ খুব ভালোভাবেই চিকিৎসা করাতে পারে কিন্তু গ্রামাঞ্চলে এই সমস্ত ব্যবস্থা থাকে না সেই কারণে গ্রামাঞ্চলের মানুষের খুব অসুবিধেই হয় গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলের মানুষ অসুস্থ হলে হঠাৎ হঠাৎ করেই অসুস্থ হলে তাদেরকে অনেক দূরে যে অনেক দূরে দূর দূরান্তে যেতে হয় ডাক্তার ডাক্তারের খোঁজে কখনো তাদেরকে বা শহরে যেতে হয় কিংবা অনেক দূরে গিয়ে তাকে চিকিৎসা করাতে হয় এছাড়াও তাদের তাদের নিকটবর্তী কোনও ও ওষুধের দোকানও থাকে না বা দোকানও থাকে না যে সেখান থেকে তারা ওষুধ কিনে নিয়ে আসতে পারে তাই তারা চরম অসুবিধের মুখোমুখি পড়ে এই কারণে গ্রামাঞ্চলে অনেক মানুষ বিনা চিকিৎসাতে মারাও যায় তারা এখনও অনুন্নত তাই পশ্চিমবঙ্গ সরকার তার পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই সমস্ত গ্রাম অঞ্চলগুলিতে একটি ভালো হাসপাতাল গড়ে তোলা এবং সেখানে বা সেখানে সেখান সেখানে ভালো ব্যবস্থাপনা রাখা এবং ভালো ভালো ডাক্তার নার্স না ডাক্তার নার্স রাখা যাতে সেই গ্রাম অঞ্চলের মানুষদের কোনও অসুবিধে না হয় তারা যাতে সঠিকভাবে তারা যাতে সঠিকভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারে তাদের কোনও অসুবিধে হলে যাতে তারা তৎক্ষণাৎ চিকিৎসা পায় এই এই দিকে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ নজর দেওয়া উচিত তাদের তাদের উচিত এসব সাধারণ মানুষকে সচেতন করা এবং সাধারণ মানুষ যাতে যাতে কম খরচে কম খরচে বা বিনে পয়সায় সঠিকভাবে ডাক্তার দেখিয়ে সুস্থ থাকতে পারে সেই জন্য সরকারিভাবে হাসপাতাল বা চিকিৎসালয় গড়ে তোলা সাধারণ এ তাহলে গ্রামাঞ্চলগুলি গ্রামাঞ্চলগুলি আরও উন্নত হবে এবং তারাও আর বিভিন্নভাবে বিনা চিকিৎসায় প্রাণ হারাবে না